আমি একটি ক্যাব মানে ইয়ে বলেছিলাম আর কি ক্যাব আমি প্রথমে বলেছিলাম আসার জন্য আমাকে পিক আপ করার জন্য কিন্তু সেই ক্যাবটিই আমি এখন ক্যানসেল করতে চাই কারণ যদি বলতেই হয় কারণ ড্রাইভার আসছে না দেরি করছে এবং আমিও ভুল জায়গায় তাকে বলেছিলাম আর কি আমি চাই আমি নদিয়া জেলার মায়াপুর থেকে বলছি আর কি ওখানে আমি একটি ক্যাব অর্ডার দিয়েছিলাম সেখানে আমি মায়াপুর থেকে আমি অনেকটাই ভেতরে চলে এসেছি কিন্তু তাকে আমি একদম প্রপার মায়াপুরের জায়গাটার নাম বলেছি তো সেখানে আমি চাই যে ক্যাবটি এখনই ক্যানসেল করা হোক কারণ জায়গাটা আমি ভুল দিয়েছি তাই আমি চাইছি ক্যাবটি ক্যানসেল করুন আর এত দেরি করলে কী করে হবে ক্যাবের সংস্থার কাছে আমার একটা আবেদন বা নিবেদন রইল অনুরোধ রইল যে ক্যাবটি যারা চালাচ্ছেন বা ক্যাব চালক সে ড্রাইভারদের একটু সঠিক সময়ে থাকা উচিত একটা সময়ের তারা মূল্য বুঝুক তারা কোনটা ঠিক কোনটা ভুল সেটা ঠিক করছে না আমরা জনসাধারণ আমাদের তাদের বা আমাদের কীসে ভালো হয় বা আমাদেরকে কোনটাতে ভালো তাদেরকে দেখতে হবে হ্যাঁ আমাদেরও জানা উচিত যে তাদের কোনটাতে ভালো হয় কিন্তু তাদেরও আমাদের দিকটা দেখতে হবে আমি স্থানটা ভুল বলেছি আমি মানছি কিন্তু তার মানে এটা নয় যে ড্রাইভার এত দেরি করবে ড্রাইভার দেরি করছে সেই জন্য আমি ক্যাবটি ক্যানসেল করতে চাই এখনই এবং পুনরায় হয়তো আমি নতুন ক্যাব আবার বলতে চাই কিন্তু এখন এই মুহূর্তে আমি ক্যাবটিকে ক্যানসেল করতে চাই কারণ আমি দেখতে পাচ্ছি যে ড্রাইভার আসছে না এবং এই অটোটি যেখানে আসার কথা ছিল সেখানে স্থানটি আমি ভুল বলেছি তাই আমি ক্যাবটি ক্যানসেল করছি মায়াপুর প্রপার মায়াপুরে নয় মায়াপুর থেকে একটু ভেতরের জায়গাতে আমি সেটাকে ক্যানসেল করতে চাই